হ্যাঁ দাদা বলুন নিশ্চয়ই নিশ্চয়ই দাদা নমস্কার অনেকদিন পরে কথা হচ্ছে আপনি তো আমাদের পুরনো পাঠক আর অনেকদিন ধরেই আপনার কথা ভাবছিলাম কিন্তু আপনাকে দেখতে পাইনি যাইহোক নানান কারনে হয়তো আপনি আসেননি এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাদের পেশাগত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো যেটা বলছিলাম আমাদের স্টকে নতুন নতুন বই আরও এসছে ব্যোমকেশ বক্সি যেটা আপনি বলছেন তাছাড়াও আরও নতুন এসছে ব্যোমকেশ বক্সির নতুন যে সিরিজ তার তা তাছাড়াও ফেলুদা সমগ্র বা বঙ্কিম রচনাবলি শরৎসমগ্র রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের নানারকম যে আপনার কথা অনুযায়ী রেয়ার কালেকশান ওইরকম অনেক কিছুই নতুন এসছে এবং আরও আসবে সামনে সপ্তাহে ধরুন আজকে আজকে তো আপনার হয়েই গেল রবি রোববার আপনি যদি আগামী পরশু মানে মঙ্গল বা বুধবার করে যদি আসেন খুব ভালো হয় এখানে এলে আপনার আরও ভালো লাগবে সন্ধ্যে সাতটা নাগাদ যদি আসেন অনেকেই আমাদের এইখানে আরও কিছু বিজ্ঞ ব্যাক্তিত্বের আবির্ভাব ঘটেছে কিছুদিন হলো তো তাঁদের সঙ্গে আপনাদের আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই দাদা আর বই অনেক তো পুরনো হয়ে গেছে পুরনো বইদেরকে আবার সংস্করণও আরও করা হচ্ছে আরো নতুন বই হিসেবে সেগুলিকে ছাপিয়ে আরও আনা হচ্ছে যাতে আপনাদের দেখতে বা পড়তে আরও সুবিধা হয় কারণ অনেক বইয়ের পাতাই পুরনো হয়ে গেলে যেরকম হয় আর কি হলদেটে বা মরচে পড়ে যাওয়ার মত কিছু উঠেও গেছে তা সেইগুলোকে ঠিক করে আবার নতুন করে রাখা হয়েছে আমাদের এই গ্রন্থাগারে তো রবীন্দ্র গ্রন্থাগারে আপনাদেরকে তো সবসময় স্বাগত এবং আপনারা আমি চাই বারবার প্রত্যেকদিন প্রত্যেক বেলা আপনারা আসুন এবং আমাদেরকে আরও সমৃদ্ধ করুন আপনাদের একান্তই কাম্য নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই দাদা নিশ্চয়ই আপনি আসবেন অবশ্যই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ